আমার প্রিয় মাছ হল রুই মাছ আমাদের পকুরে প্রচুর পরিমাণে মাছ আছে বিভিন্ন রকমের মাছ আছে যা খেতে খুবই সুস্বাদু কিন্তু তার মধ্যেও রুই মাছটা আমার খুবই ভালো লাগে কারণ ওর মাথাটা একটু সরু হয় মাছ মাছের মাজাটা একটু মোটা হয় দেখতেও সুন্দর লেজের দিকটাও একটু সরু সরু হয়ে গিয়েছে দেখতে খুব সুন্দর লাগে এ ছাড়াও পুকুরে বিভিন্ন রকমের মাছ আছে রুই মাছ মৃগেল মাছ কাতলা মাছ কালবোশ মাস রূপচাঁদ লাটা মাছ কই মাছ শোল মাছ ট্যাংরা মাছ তেলাপিয়া তারপরে লাটা মাছ এসে তেলাপিয়া তারপরে তোড়া মাছ শোল শোলবালি বিভিন্ন রকম মাছ পাওয়া যায় এ ছাড়া পাঁকের মধ্যে অনেক মাছ থাকে যেগুলো মাগুর মাছ শিঙি মাছ ট্যাংরা মাছ মাছ পাওয়া যায় এ সব যা খেতে খুবই সুস্বাদু লাগে এ ছাড়াও আমাদের এখানে বিলে মাছ পাওয়া যায় পুকুরে বিলে লাটা মাছ অনেক কই মাছ তারপর শোল মাছের বাঁচা অনেক মাছ থাকে অনেক মাছ থাকে তার ফলে খুবই ভালো লাগে আমাদের এখানে বিলে অনেক বর্ষার সময় অনেক মাস বিলে সারা বিল থাকে যেখান থেকে অনেক মাছ ধরা হয় সেই মাছ অনেকে জাল পেতে ধরে অনেকে সেইগুলো নিয়ে আবার বাজারে বিক্রি করে অনেকে বাড়িতে খাই এ ছাড়াও খালে আমাদের মানে খালে অনেক বড় খাল আসে যে খালে অনেক বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় যা মানুষ খায় যে মৌরলা মাছ বিশেষ করে মৌরলা মাছের টক বিশেষ খাল থেকে বিভিন্ন রকমের মৌরলা মাছ পাওয়া যায় যা শীতের সময় গরমের সময় সব সময়ই প্রায় পাওয়া যায় কারণ সে খালটা ছাড়াই আছে যেহেতু মাছের মাছ ফুরোয় না সেখানে জাল ফেললেই মাছ পাওয়া যায় সেখানে এ ছাড়াও সেই খালটা নদীর সাথে জয়েন আছে নদীর মাছও সেখান থেকে পাওয়া যায় আর মৌরলা মাছের যে মিষ্টি জলে ইয় থেকেও মাছ অনেক সময় অসুবিধা হয় মাছ কম বেশি তা হয় যেহেতু নদীর জল আসে আর মৌরলা মাছের যে মৌরলা মাছটা যে মৌরলা মাছটা পাওয়া যায় ওই মৌরলা মাছটার টক ভীষণ খেতে ভাল লাগে শুক্ত দিয়ে গরমকালে শুক্ত করে খেতে মানুষের খুবই তৃপ্তি সহকারে খায় এ ছাড়াও আমাদের নদীতে বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় নদীতে যে লোটে মাছ তারপর ভোলা মাছ পায়রা মাছ দানি মাছটা তো হেবি সুন্দরই লাগে তো সে দানি মাছ খেতে হেবি সুন্দর লাগে নদীর নদীর মাছের মধ্যে যা খুবই সুস্বাদু লাগে